আমি মূলত আমার ছেলে মেয়েকে পড়াশুনোর জন্য কোনো প্রেসারাইস করি না তারা যেটা করতে চায় ভালো মতে তারা করে কিন্তু আমার ব্যক্তিগত ইচ্ছা আমার মেয়েকে আমার নিজের একটা মেয়ে আছে আমার মেয়েকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো সে যতো দূর পড়তে চায় পিএইচডি পর্যন্ত আমি চেষ্টা করবো কষ্ট করে তাকে পড়ানোর আমরা তো গরীব মানুষ আমি চেষ্টা করবো মেয়েদের শিক্ষার বিষয়ে আমার কোনো অবহেলা নেই মেয়েদের প্রতি কোনো অবহেলা নেই আমি জানি মেয়েরাই জাতির মেরুদন্ড মেয়েরা মেয়েদের শিক্ষিত করতে পারলে শিক্ষার আলোয় নিয়ে আসতে পারলে তা আমরা একটি ভালো ভবিষ্যৎ প্রজন্মের জন্ম দিতে পারবো এই জন্য আমি আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই নিজের আমার মেয়েকে লেখাপড়া শেখাতে চাই সে যতোদূর তার ইচ্ছা হয় সে পড়াশুনো করবে এবং আমার মেয়ে পড়াশুনোয় খুব ভালো ও এখনও পর্যন্ত পড়াশুনোটায় বিষয়ে উদাসীন নয় এই জন্য আমার মেয়ে যতো দূর পড়তে চায় আমি তাকে পড়াবো